কৃষকরা পশুদের করে বলতে সেটা হলো কৃষকদের বাড়িতে বেশিরভাগ তো গরু এবং মোষ বা ছাগল ভেড়া ইত্যাদি থাকে তো তারা তো বেসিক্যালি সেটা তারা গরু বা মোষকে পালন করে কৃষিকাজ ব্যবহার করার জন্য আর এছাড়াও যে বাড়িতে হাঁস মুরগি পালন করা হয় বা গরু মোষ মহিষ এগুলো যে পালন করে বা ভেড়া ছাগল তো তাদের যে বর্জ্য পদার্থগুলো থাকে তারা একত্রিত করে একটা সারগাড়ায় সেইগুলোকে ফেলে রাখে এবং সেইগুলো একটা নির্দিষ্ট সময়ে সেই সারগাড়া থেকে জমিতে ফেলে এবং সেগুলোকে জৈব সারে রূপান্তরিত করে সেগুলো জমিতে দেওয়া হয় এবং সেটা উর্বর কাজে অর্থাৎ জমিতে উর্বরের জন্য বা সেটা জৈব সার হিসেবে সেটা ব্যবহৃত হয় এবং যে সেটাতে চাষ অর্থাৎ ফসল ভালো হয় যে কোনো ফসল সেটাতে ভালো হয় এইভাবে সেটাকে ব্যবহার করা হয়